হ্যাঁ আমি আমার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা দুটোই হচ্ছে আমার স্বামী এবং ছেলে এদের দুজনকে নিয়েই আমার সংসার আর এরাই আমার শক্তি এবং দুর্বলতার জায়গা কেননা আমার স্বামী বা ছেলে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারেন না কারণ যখন আমার স্বামী আমার কাছে থাকে না বা কোনো বিপদে পড়ে থাকি তখন শুধুমাত্র একমাত্র আমার স্বামীর কথাই মনে পড়ে কেন সেই আমাকে মনে সাহস জোগায় শক্তি দেয় বলে এই এই জায়গা থেকে বেরিয়ে এসো এটা এটাতে কিছু হবে না তুমি আবার পারবে ফিরে আসতে তাই আমি আমার স্বামীকে নিজের শক্তি বলেই মনে করি আর দুর্বলতা বলে মনে হয় কেন যখন ও ফাঁকা ও থাকে না তখন সেই সময়ে অবস্থা আমার নিজেকে খুব একাকী মনে হয় মনে হয় আমার যেন কিছু একটা নেই না থাকার যে সেই শূন্য খালি ভাব এটাই আমাকে দুর্বল করে তোলে আর সেই জায়গা থেকেই আমার মনে হয় ওরা ছাড়া আমি দুর্বল আমার কোনো কোনোরকম আর কোনো কিছু নেই